ধর্মটা মানুষের বিশ্বাস বটে যে যেটাতে বিশ্বাস করে যে যেটাকে ভালো লাগে যার যেটা ভালোবাসার জিনিস যেটাকে ধরে মনে করুন ওরা ভালো আছে তো সেটা ধরে ওরা চলছে কিন্তু আমরা যদি দেখি যে ধর্মের লোকের সংখ্যা বেশি যে ধর্মটায় তারা কী করে যারা ছোট ছোট ধর্মের লোকসংখ্যা আছে সেইগুলোকে চেপে ধরার চেষ্টা করে ওরা বলে যে না আমার ধর্মটা ভালো আমার ধর্মটা ঠিক ওই ধর্মটা খারাপ ওটার কোনও দাম নেই ও ধর্মটার কোনও তো এটা কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তো ইতিহাসও আমরা শুনেছি লোকের কাছে যে কিন্তু যারা বেশি সংখ্যায় লোকজন থাকে তারা কিন্তু ছোট ছোট ধর্মগুলোকে তারাকে ওরাকে দমিয়ে রাখার চেষ্টা করে তো ওরা তো দমে থাকবেক না ওরা তো ওদের নিজের ধর্মটাকে জাহির করবেক তো ভালোবাসা জিনিসটা যদি সবার মধ্যে থাকে সবাই যদি ধর্মের সার কথাটা যদি জানে যে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর আছে যেটা স্বামী বিবেকানন্দ বলেছে আমরা লোকের কাছ থেকে শুনেছি তো এই বিবেকানন্দের যে কথাটা যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে তো যদি আমরা ওই ধর্মর লোকের সঙ্গে মেলামেশা করি এই ধর্মের লোকের সঙ্গে মেলামেশা করি তা আমরা সবাই তো ঈশ্বরের লোক আমাদের মধ্যে সবার মধ্যে ঈশ্বর আছে মানুষকে ভালোবাসার মন্ত্রে দীক্ষিত মানুষকে ভালোবাসতে হবে শ্রদ্ধা ভক্তি করতে হবে তবেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারবো আর যদি আমরা সবাই ট্যাসট্যাসি করি একে দাবিয়ে রাখার চেষ্টা করি ওকে দাবিয়ে রাখার চেষ্টা করি তো কিন্তু আমাদের সব সময় ঝগড়ার একটা মনোভাব তৈরি হয়ে যাবে ঝগড়া লাগার জন্য আমরা তৈরি থাকব কাজেই মানুষকে ভালোবাসতে হবেক ভালোবাসলে আর বড় কোনও ধর্ম নেই ভালোবাসায় সব হয় আমরা যদি সবাইকে নিজেদের ভাই বোনের মতন ভালোবাসতে পারি নিজেদের পরিবারের মতন লোকজনের সঙ্গে ভালোবাসতে পারি তবেই আমরা নিজেরা একসঙ্গে মিলেঝুলে থাকতে পারব মিলেমিশে থাকতে পারব